হ্যাঁ আমি ছোটবেলা থেকেই আঁকার প্রতি একটা অন্যরকম নেশা ছিল ছোটবেলায় যেরকম মা একদম ছোট্টবেলায় আঁকার স্কুলে ভর্তি করিয়ে দেয় তো তখন থেকেই আঁকার প্রতি একটা আলাদাই নেশা ছিল আমার মানে আঁকাটাকে অন্যরকম ভাবে আঁক মানে চেষ্টা করতে হয়নি নিজের থেকেই আঁকাটা আমার কি বলব মানে একটা অন্যরকমই হয়ে উঠেছে আমার প্রতি তো সেই জন্য আঁকাটাকে নিয়েই এগোতে চেয়েছি তো বাড়ির লোকও এর সাথে আমাকে অনেকটাই সাপোর্ট দিয়েছে যে তুই আঁকাটা নিয়েই এগিয়ে যা এতে তোর ভবিষ্যৎ হতে পারে তো সেই জন্য এটাকে নিয়ে আমি এগোতে চাইছি আর চাইও মানে এটাকে আলাদা করে কোনও কিছু আমার বলার নেই কারণ আঁকা ছাড়া হয়তো আমার সেরকমভাবে কোনদিনও কোনও কিছু পসিবল নয় আর এটার প্রতি এমনই একটা নেশা হয়ে গেছে যে কোনও কিছু দেখলে লাইভ সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে আঁকতে হয়তো বসে যাবো এরকমই একটা ব্যাপার যেখানে যাই না কেন তো আঁকার প্রতি নেশাটা আমার ছোটবেলা থেকেই আর আঁকার যদি কোনও শিল্পী হয়ে থাকে সেটা হচ্ছে মোনালিসা